হ্যালো দাদা আমি একটা আপনার কাছে ক্যাব বুক করেছিলাম তা আজকে আমি ওটা আমি ওটা যেতে পারব না তা আপনাকে পাঁসশো টাকা দিয়ে আমি বুক করেছিলাম ওটা ওই টাকাটা আপনি আমার পেমেন্ট গুগুল অ্যাপে পেমেন্ট করে দেবেন হ্যাঁ আমি ওখানে যেতে চাই না